হ্যাঁ আমি বলগোনা থেকে বলছি ভালো আছেন তেরো নম্বর হ্যাঁ এই তো আমাদের এই রাস্তার জন্যে একটু প্রবলেম হচ্ছে এই বর্ষাকালে সবার মানে আশেপাশে সব বাড়ির সব সমস্যা হচ্ছে যে রাস্তাতে কোনো গাড়িটাড়ি ঢোকাতে পারছে না সেজন্যই আপনাকে বললাম যে একটু দেখুন ওই রাস্তাঘাটগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই রাস্তাটা হ্যাঁ ওই মেন রাস্তা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মেন রাস্তা থেকে একটু আসতে হবে যেই দক্ষিণ দিকে মুখ ওই রাস্তাটা আছে না ওই রাস্তা যে ওই কতটা ওই হবে হ্যাঁ হ্যাঁ ওইরকমই হবে ওইরকম হবে হ্যাঁ এবার এই গ্রামে এত কাদা গাড়িগুলো যাচ্ছে প্রবলেম হচ্ছে দিয়ে সবাই বলতে আসছে যে গাড়িটাড়ি ঢুকছে না মানুষ যেতে পারছে না তা ওইদিকে কলের পাইপও কলের পাইপও ঠিকঠাকভাবে যায়নি জলও পৌঁছাচ্ছে না বাড়ির মধ্যে আর জল এই সাত আটটা বাড়ি আছে হ্যাঁ দিয়ে খুব অ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাত আটটা বাড়িতে এইরকম মানে কলের লাইন যায়নি জলও আসেনি এবার জল আনতে খুব প্রবলেম হচ্ছে তাদের বাড়িতে সমস্যা সেসব জানাচ্ছে আমাকে বলতে আসছে হ্যাঁ যেমন আর এইগুলি ঘর পায়নি দু একজন বা তারাও বলতে আসছে যে ঘরের জন্য একটু ব্যবস্থা করে দিন সেজন্যেই হ্যাঁ লিস্টে আছে ওই আমাদের বাড়ির এই সাইডটাতে চার পাঁচটা বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ মাটির বাড়ি এখনও এখনও না না এখনও পায়নি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই সমস্ত সমস্যাগুলো লিখে একটা দরখাস্ত মতো করে পঞ্চায়েতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দিয়ে এখন ওদেরকেও বলি সামনে যে ভোট আছে ভোটটা ইয়ে হয়ে যাক এই সামনে তো ভোট আছে ভোটটা ইয়ে হয়ে যাক তারপরে আপনারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা